আমি কিছু জায়গার নাম বলছি সেগুলি হলো যেমন ঘাগড়া বনচুকা চাপাতলি ঘোসকারডাঙ্গা বাইরাগুড়ি সাতকোদালি পররপাড় পূর্ব পশ্চিম কাঁঠালবাড়ি জিতপুর কালচিনি বানেশ্বর হ্যমিলটনগঞ্জ গারোপড়া গোয়ালপাড়া ধুপগুড়ি ধুবরী খোঁচামারি আদাবড়ি মেখলিগঞ্জ ফালাকাটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গয়ের কাটা নাগরাকাটা সাতালি পুঁটিমারি বইমারি গিতাল দহ ঘোসকারডাঙ্গা ঘরঘড়িয়া সোনাপুর দুর্গাপুর ইসলামপুর কমলাকান্ত মেঘালয় ত্রিপুরা শান্তিগঞ্জ ভালুকা সি বীরভূম হাওড়া হুগলি বর্ধমান মাদারিহাট ময়নাগুড়ি জয়ন্তী খোলটা মরিচবাড়ি জটেশ্বর পলাশবাড়ি শিলচর সেবক শিলিগুড়ি দার্জিলিং বারোবিশা লাভা হাতিপোঁতা বক্সিরহাট তুফানগঞ্জ কোচবিহার গোঁসাইগাঁও নোনাই চেকো পাটকাপারা নিমতি বীরপাড়া বাবুপাড়া মথুরা যাদবপুর ইত্যাদি